আগের থেকে এখন পরিবহন এবং ভ্রমণের দিকটা অনেক উন্নত হয়েছে যদিও সেরকম কোনো পরিবহনের ব্যবস্থা ছিলো না আগে এখন অনেক রকমের পরিবহনের ব্যবস্থা আছে ভ্রমণ করার ব্যবস্থা আছে পরিবহনের নতুন অনেক কিছু এখন এসছে যেমন আগে টোটো ছিলো না এখন টোটো এসছে অটো ছিলো না এখন অটো এসছে নতুন নতুন গাড়ি পরিবহনের জন্য বের হয়েছে বুলেট ট্রেন এখন বুলেট ট্রেন খুব উঠেছে তারপরে এসি বাস এসবিএসটিসি বাস পরিবহনের জন্য অনেকরকম পরিবহনের জিনিস যেগুলো বেড়ে চলেছে দিন বে দিন এবং এগুলি জীবনযাত্রার মানকে অনেক প্রভাবিত করছে